বাংলা ভাষা তা ইতিহাস জুড়ে অন্যান্য ভাষা ও সংস্কৃতির দ্বারাও অবশ্যই প্রভাবিত হচ্ছে কারণ আমরা যদি আমাদের খাদ্য সামগ্রীর দিকে চলে যাই তাহলে আলু যে আমরা বলে থাকি এটি কখনই বাংলা ভাষা না এটি অবশ্যই একটি পর্তুগিজ ভাষা এছাড়াও আমরা চেয়ার টেবিল প্রভৃতি কথা বলে থাকি আমরা চেয়ারকে আরামকেদারা না বলে চেয়ার বলি পেনকে কলম না বলে পেন বলি এবং কাপকেও পেয়ালা না বলে কাপ বলে থাকি এই সকল বস্তুই আমরা নিত্য ব্যবহার করি কিন্তু এগুলি কিছু বাংলা অর্থও রয়েছে এবং বাংলা মনোভাবে তৈরি বাংলা ভাষাও রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা এইগুলি বাংলায় না বলে নিত্য ইংলিশে বলে থাকি এই কারণে ইংলিশ আমার মত অনুযায়ী বাংলাকে খুবই প্রভাবিত করে রেখেছে কারণ বাংলার নিজস্বতা খুবই ধীরে ধীরে নিত্য হারিয়েও যাচ্ছে তাই আমার মনে হয় বাংলাকে বাংলার মতোই রাখা উচিত